আর আমি যে হেডফোনটা কিনেছিলাম সেটা এক বছর বা দু বছরের উপর হয়ে গেছে এবং সেইটার এখন যেই জন্য কিনেছিলাম অর্থাৎ সাউন্ড কোয়ালিটি ভালো ছিলো বলে কিনেছিলাম কিন্তু তার এখন সাউন্ডটা হয়তো একটু আস্তে আস্তে সেরকম আর নাই এবং সেটা একটু খারাপ হতে চলেছে এবং আমি কোম্পানিকে বলে সেটাকে ঠিক করানোর ব্যবস্থা করছি এবং তারা বললেন যে এটা ঠিক করতে গেলে তো টাকা লাগবে এবার আমি বললাম যে আপনার তো সবেমাত্র দুবছরই হয়েছে তার মধ্যে যদি আপনার জিনিস খারাপ হয়ে যায় তাহলে তো আমি কি করতে পারি ওনারা বললেন যে না ওটা ও কিছু করা যাবে না যদি কোনো সাউন্ড খারাপ হয় তাই জন্য আপনাকে আবার নতুন করে টাকা দিতে হবে এবং এই যে টাকার দেওয়ার ব্যবস্থাটা যেটা আমার খুব ভালো লাগে মানে নিজে থেকে খুব খারাপ লাগলো কারণ দুবছরের মধ্যে কোনো যদি ইলেকট্রিক জিনিস খারাপ হয়ে যায় তাহলে ইলেকট্রিক জিনিসটাকে আমার কেনারই দরকার নেই এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে